হ্যালো কি রে ভালো আছিস হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো ভালো আছিস ও কি বলছিস শুনতে হ্যাঁ হ্যাঁ বাচ্চাকে নিয়ে রোজ রোজই এই পার্কে আসি হুম ও তা ফাঁকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাজনীতি নিয়ে তো আমিও যখনই আসি প্রায় প্রায় তো আসি প্রায় তা ওই রাজনীতি ছাড়া আর কোনো কথা নেই রাজনীতি আর রাজনীতি এই বাচ্চাদের রোজ রোজ নিয়ে আসা রাজনীতির কথাবার্তা আলোচনা এগুলো তো ভালো বিষয় নয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইগুলো বাচ্চাদের উপর কি প্রভাব ফেলে বলতো সারা দিনই রাজনীতি হ্যাঁ আর তুই মাঝে মধ্যে আসিস না সব সময় আর কি ও এখন কি করিস না এখন কি করিস তুই ও ও আমি এখন তো আর কিছু করি না আমিও বসে একন ওই সংসারটা আর কি দেখাশোনার দায়িত্ব এখন বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেদিনগুনোর কতা মনে পড়ে তোর আমিও তো খুব মিস করি বল আগের এটা আগে ভালোই ছিলো যেরকম ছোটোবেলাটা কত ভালোভাবে কেটেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আমিও তাই বলছিলাম যে এরা

এখন পার্কে নিয়ে এসসি বাচ্চাদের এখানেও রাজনীতি রাজনীতি যেদিকে যাবি সেদিকেই রাজনীতি আচ্ছা ঠিক আছে ঠিক আছে